হ্যালো কে বলছেন আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ বলুন

আচ্ছা

আচ্ছা আচ্ছা আসলে ঠিক আছে আমি কথাবার্তা বলছি কিছুদিন আগে আমাদের ওই রাস্তা টাস্তাগুলো তৈরি করা হয়েছিল না কিন্তু মনে হচ্ছে মানে রাস্তা জিনিসপত্রগুলো মানে ঠিক ভালো ভালো মাপের দেওয়া হয়নি দেয়নি যে কনট্র্যাক্টররা করেছিল জিনিসপত্র কমা দিয়েছিল দুনম্বরি ওই জন্য মনে হচ্ছে যে রাস্তাঘাট রাস্তাটা তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে নইলে ওখানে তো রাস্তাগুলো সারানো হয়েছিল বা বেশ পুকুর টুকুর সুন্দর করে সে সব বাঁধানো মানে বাঁধানো হয়েছিল তো ঠিক আছে আপনাদের ওখানে যেহেতু রাস্তাটার এরকম সমস্যা আমি কথাবার্তা বলব বা এর আগে যে আমাদের মানে কাজগুলো হয়েছিল যে প্রকল্পের কাজগুলো হয়েছিল তখন তো কাজগুলো ভালোই হয়েছিল তখন তো কলগুলোও তো বসিয়েছিলাম আর কলগুলো তো মানে জল পড়ছে তো ভালো

আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে কাজে লাগাচ্ছি আমি ইঞ্জিনিয়ারকে পাঠাব কালকেই আমি পাঠাচ্ছি তখন যদি বাড়িতে থাকেন তো একবার দেখে নেবেন বাড়িতে থাকবেন তো কালকে আচ্ছা তাহলে একটু দেখে নেবেন আমি পাঠাব দশটা করে ইঞ্জিনিয়ারকে পাঠাব কথাবার্তা আমি বলব আজকে রাত্রেই তো ওইখানের সমস্যাটা কেন এই রকম হচ্ছে বারবার পাইপ ফেটে যাচ্ছে দিয়ে এর ফলে তো রাস্তাটাও আরও তো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমনিতেই খারাপ হয়ে গেছে বলছেন হ্যাঁ আমি কালকে পাঠাব তাহলে দশটার সময় থাকবেন ঠিক আছে এমনি কোনো অসুবিধা অসুবিধা নেই তো এমনি এমনি বাকি সব ঠিক আছে তো মানে ওইখানের রাস্তাটাই খারাপ হয়েছে না কি আপনাদের গ্রামের আর আর কলটাও ডিসটার্ব করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকে পাঠাব আর যাতে রাস্তা আবার নতুন করে ভালোভাবে সারানো যায় সেই ব্যবস্থাও করছি হ্যাঁ আমাদের সরকার থেকে আরেকটা টাকা আসবে তখন ভালোভাবে আরও কাজটা হবে ঠিক আছে কোনো চিন্তা নেই খুব সুন্দর রাস্তা সব তৈরি হয়ে যাবে হুম ঠিক আছে রাখছি হুম